হ্যাঁ বলছি রীতা রীতা দি বলছেন বলছি যে এরকম আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে তো এখন কি করবো বুঝতে পারছি না না অনেকক্ষণ থেকে হচ্ছিলো একটা গ্যাসের ওষুদ গ্যাসের জি এস ও খেয়েছি কিন্তু কোনোভাবেই তো ঠিক হচ্ছে না কী করবো আমি দুপুরে খেয়েছিলাম বলতে ভাত খেয়েছিলাম আর মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম তারপর তো আর কিছু খাই নি এখনো পর্যন্ত তারপর তো বিকাল থেকেই তো শুরু হয়ে গেছে যন্ত্রণা হয়েছে আমি ভেবেছি হয়তো গ্যাস হয়েছে সেই কারণে একটা গ্যাসের ওষুধ খেয়েছি না এখনো ঠিকমতো কমছে না মোটামুটি এখনো হচ্ছে খুব একটা যে যন্তনা কমছে না সেই জন্যেই আমি ভাবলাম আপনাকে ফোন করে জিজ্ঞাসা করি কটার সময় অ্যাপয়েন্টমেন্ট নেবো ডাক্তার কখন আসবে কি না আচ্ছা আলট্রাসাউন্ড ওটা কি দিদি বুঝতে পারছি না ঠিক ওটা কি জন্য করতে হয়

আচ্ছা ঠিক আছে দি আমি তাহলে আপনাকে ফোন করে নেবো হ্যাঁ যেদিনকে যাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখছি অ্যাঁ দিদি ঠিক আছে